ঝাড়গ্রাম জেলার মানুষেরজনেরা যে সমস্ত কাজ বা পেশা অনুসরণ করে সেগুলি হলো কেউ রাজমিস্ত্রির কাজ করে কেউ ফ্যা ক্টরিতে কাজ করে কেউ বা চাষবাস করে কেউ চাকরি করে কেউ নার্স হয় কিংবা কেউ সবাই মিলে গ্রুপ তৈরি করে সেই গ্রুপে হাঁস মুরগি এ সব পালন করে